বলছি আপনার দোকানের চাটা খেয়ে খুব ভালো লাগল আর আপনার এই দোকানটা কবে থেকে শুরু করেছেন হ্যাঁ আমি এই কিছুদিন আগে আপনার দোকানে চা খেয়েছিলাম আবার আপনার দোকানে চা খেতে এসেছি আমার খুব ভালো লাগল চা টা খেয়ে তারপর থেকে আপনার দেখলাম অনেক খদ্দেরও আছে আমি দেখে ভাবলাম এত খদ্দের অথচ আপনি ব্যবহারও আপনার এত সুন্দর কীভাবে এই দোকানটা কীভাবে কী হলো ওই জন্যই জানার একটু কৌতূহল হলো আর কি হ্যাঁ হ্যাঁ ওই এই আমি গত কালকেই এসেছিলাম আবার আজকেও আপনার চা খেতে বেশ মনে হলো যাই খেয়ে আসি ওই জন্য এলাম আর কথাও বলে আসবো মানে আপনার দোকানটা বলছি মানে কত দিন শুরু করেছেন আর আপনি কি চা দোকানটা খুব সকাল থেকেই স্টার্ট শুরু করে দেন ও আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে চা আর কফি মানে খুবই সুন্দর আর দামটাও দেখলাম কম অন্যান্য দোকানের তুলনায়

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি কি মাটির কাপের চা ওই চাগুলো কি রাখেন না রাখেন না হুম না না বলছি আপনি যে বাইরের অনুষ্ঠানে যে যান অনুষ্ঠানেও কি মাটির কাপ নিয়ে মানে অর্ডার করেন না এই রকমই গ্লাসের কাপেই ধরেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ